যে ব্যক্তি এই সবেমাত্র আঁকা শুরু করেছে সেই ব্যক্তিকে আমি আমার একটাই পরামর্শ দিতে চাই যদি আঁকা উন্নত করতে চায় তার সবচেয়ে বড় দরকার তার অভ্যাস তার অভ্যাসটা খুব ভালোভাবে হতে হবে এবং প্রতিদিন প্রতিনিয়ত তাকে অভ্যাস চালিয়ে যেতে হবে তা না হলে সে পারবে না যেমন ভাবেই করুক না কেন তার আঁকাটা অসম্পূর্ণ রয়ে যাবে আঁকা এমন একটা জিনিস অভ্যাস ছাড়া অসম্ভব তার সাথে সাথে রং তুলি সমস্ত ধরনের জিনিসপত্রগুলি ভালো হতে হবে আর একটা জিনিস আর সেটা হল হাতের আদবকায়দা হাতের আদবকায়দা না থাকলে সে কখনোই ভালোভাবে আঁকতে পারবে না আগে হাত থাকতে হবে আর এই আঁকার হাতটা তৈরি করার জন্য নিজেকে খুব পারদর্শীভাবে কাজ করে যেতে হবে আর আঁকাটাকে ভালোভাবে স্যার কী বলছে না বলছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে কোথায় ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সেটাও নজর দিতে হবে ভুল জায়গাটা বারংবার অভ্যাস করতে হবে তবেই সে আঁকার প্রতি খুব ভালোভাবে এবং সে আরও জীবনে আঁকাকে নিয়ে এগিয়ে যেতে পারে